পোলট্রি পালন অযত্নর মানে পোলট্রি অযত্ন করা হয় যখন পোলট্রি তোলা হয় যখন পোলট্রি ভালো থাকে কখন কীভাবে পালন করতে হয় পোলট্রি ধরো এলো মানে একটা বড়ো জায়গায় করে নিয়ে ঘর কর ঘর করতে হবে ঘর করে ওই জায়গায় পোলট্রি তুলতে হবে পোলট্রি তুললে হাওয়া বাতাস যাতে না লাগে আটকাতে হবে বস্তা দিয়ে হাওয়া বাতাস না আটকালে মুরগিটা ঠান্ডা লেগে মুরগিটা অপর জন্য হয়ে গেলে ঠান্ডা লেগে গেলে মুরগি হয়ে যাবে ওই কারণে বস্তা দিয়ে ঢাকতে হয় আর চারদিকে মানে লাল ডুং জ্বালিয়ে দিতে হয় সাদা ডুং জ্বালিয়ে দিতে হয় যাকে এল ই ডি বলা হয় এইভাবে মুরগি পালন করতে হবে তখনই একটু মানে এক সপ্তাহ হয়ে গেলে নিশ্চিত করা যাবে যে মুরগিগুলো ভালো আছে বা খুব সুন্দর আছে উপায় বলতে এটাই আর যখন নিয়মিতভাবে পালন করতে হয় যখন ওষুধগুলো গুলতে হয় ঠিক নিয়মিতভাবে গুলতে হবে বা খুব সুন্দরভাবে গুললে জলটা মানে পাখিগুলো খেলে ভালো থাকবে আর কোনো বিপরীত অনেক কিছু আসবে না বা রোগ ব্যাধি আসবে না খুব মানে ভালো যত্নেই থাকবে কী দিয়ে জল গুলতে হবে অ্যাসিড ট্যাসিড দিয়ে আই এ ভি দিয়ে জল শোধন করে পাখিটাকে দেওয়া হয় পাখিটা খেতে থাকে এইভাবে মুরগিগুলো ভালো থাকে বা মুরগি পালনের ব্যবস্থা এইভাবে হয় আর যখন দেখছি যে মা মানে কি বলুন তো মুরগিটার প্রবলেম হয়ে গেছে বা কিছু হয়ে গেছে তখন যত্ন করা হয় যখন কি মানে বড়ো হয়ে গেলেও আর ভালো লাগে না করতে যেয়ে এত কষ্ট করে আর এরকম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হুম ঘোড়ার ডিম আর করবো না এরকম মানে যত্ন আর যখন মুরগি ভালো থাকে ছোটো থেকে ঠিকভাবে ট্রিটমেন্ট করলে মুরগিটা ঠিকভাবেই হবে আর ছোট ছোটোবেলায় মানে একটু ট্রিটমেন্ট কমে গেলে আর ওর কোনো কারণে ও ভালো হবে না ট্রিটমেন্ট যতই ওষুধ খাও না কেন আর পোলট্রি ভালো হবে না এইভোবে পোলট্রির ট্রিটমেন্ট করতে থাকলে পোলট্রিটা ভালো হয় বা খুব সুন্দর থাকে পোলট্রি